সকালবেলায় উঠে আমরা মাঠে খেলতে যাই খেলতে যাওয়ার আগে আমাদেরকে দুশো মিটার রান করতে হয় তারপর আমাদের এক্সারসাইজ ব্যায়াম করতে হয় তারপর আমরা মাঠে খেলতে নামি তারপর খেলা টেলা হয়ে যাওয়ার পর সিনিয়ররা ডেকে আমাদেরকে ডিম কলা ছোলা খেতে বলে আর দু লিটার করে জল খেতে বলে ওটা খেলে আমাদের শরীরে উপকার হয় বা স্বাস্থ্য ভালো থাকে কোনও ওষুধ পালা আমাদেরকে খেতে হয় না তারপর আমাদের প্রত্যেক সপ্তাহে দু বার করে আমাদের স্বাস্থ্য পরীক্ষা হয় যে যে শরীরে কোনও কিছু মানে খারাপ কিছু আছে কিনা তারপর আবার সপ্তাহে একদিন করে আমাদের খেলাধূলা নিয়ে এক্সাম হয়